আমার প্রিয় বই ঠাকুমার ঝুলি সিনেমা চাঁদের পাহাড় বা টিভি শোয়ের কথা যদি বলি তবে সেটা হচ্ছে সন্তোষী মা এই সিরিয়ালটি আমার একান্তই খুবই ভালো লাগে কিন্তু এই সবগুলোর মধ্যে সবথেকে বেশি পছন্দ করি আমি সেই সিনেমাটি যেটি আমার সবথেকে প্রিয় একটি সিনেমা চাঁদের পাহাড় এই সিনেমাটি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতনই একটি সিনেমা এবং যদি জিনিসটাকে সম্পূর্ণভাবে বুঝতে যাই সিনেমাটি দেখে চোখে জলও আসে